হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ কমপ্লেন তো লিখিয়ে নেব কিন্তু আপনি কি তার মুখটা ভালো করে লক্ষ্য করেছেন

ও আচ্ছা আচ্ছা কী কালারের ব্যাগ ছিল সাফারি কোম্পানি ও ব্যাগের মধ্যে পার্স টার্স ছিল কোনো খারাপ জিনিস থাকেনি তো সেই ব্যাগে ধরুন যেমন যেমন ধরুন ধরো গাঁজা বিক্রেতা গাঁজা টাজা এই সব থাকে না তো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আপনি থানায় এসে ডায়রিটা করিয়ে দিয়ে যান তারপরে আমরা দেখছি তদন্ত করে কী ব্যাপারে কী হয়েছে যেহেতু আপনার পার্স ছিল বলছেন তাও পার্সে কত টাকা ছিল আপনার ওই ব্যাগে ও তাহলে ভালো অঙ্কেরই তো হ্যাঁ তাহলে তো ভালো অঙ্কেরই টাকা হুম তাহলে এক কাজ করুন আপনি এখন কোথায় আছেন হুম ও আচ্ছা আচ্ছা হুম তো আপনি রেস্টুরেন্টে জিজ্ঞাসা করেছিলেন ভালোভাবেই ও তারা ব্যাগটা দেখেনি কেউ নিয়ে লক্ষ্য করেনি এবং রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কি কোনো সি সি টি ভি ক্যামেরা নেই ও এবারে বুঝতে পেরেছি কেসটা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি এসে আপনি পূর্ব মেদিনীপুরে থানাটা কোথায় জানেন তো

ঠিক আছে আপনি এক কাজ করুন এখানে এসে ডায়রি লিখিয়ে দিয়ে যান আর আমরা রেস্টুরেন্টে গিয়ে খোঁজ খবর লাগাচ্ছি বুঝলেন ঠিক আছে হ্যাঁ শীঘ্রই আসুন